খবর দেখানো জিনিস আর বাস্তবের জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে খবরে দেখবেন কোথাও দেখবেন মনে করুন কি এ কাউকে ধর্ষণ করেছে বা মনে কইন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তো খবরে যেগুলো বলে তো সেইগুলো বাস্তবের মধ্যে পার্থক্য অনেক আছে খবরে দেখবেন অনেক জিনিস বলে না আর কি সেগুলো আর কি পাবলিক মিডিয়াতে আসতে দেয় না তার কারণ হচ্ছে যে অনেক অসুবিধা হতে পারে বাস্তবে তো খবরে অনেক কিছুই অনেক জিনিসই আলাদাভাবে বলা হয় তো আপনি খবর যখন একটা জিনিস দেখছেন যে কেউ মারা গিয়েছে তো এর কী কারণে মারা গিয়েছে বা কেন কে বা মার্ডার করে দিয়েছে না কি তো এইসব আর কি জিনিস ওরা দেখায় এক আর হয়েছে এক মানে কীভাবে মার্ডার হয়েছে সেটা হয়তো ওরা বলতে পারে না তো অনেক বাস্তবতায় অনেক এর পার্থক্য আছে আপনি হয়তো নোটিস করবেন যে আপনাদের পাড়ার হয়তো কোনো ঝামেলা হয়েছে এক রকমভাবে ঝামেলা হয়েছে আরেক রকমভাবে মিডিয়াতে বা আপনার এই খবরে দেখানো হয় তো অনেক পার্থক্যই আছে তো এইসব ভুল খবর শুনে আসলে একটা আলাদাই মানে আর কি কথাবার্তা হয় কিছু কিছু খবর দেখবেন পলিটিক্স নিয়ে যদি কিছু খবর আপনি দেখবেন যে মিডিয়াতে অনেক কিছুই বলা হয় না বা বলে না কারণ সেই সব মিডিয়া চ্যানেলগুলো তো তৃণমূল সরকার আমাদের কিনেই নিয়ে রেখেছে তো তাদের খবরগুলো আপনি পাবেন কী করে কারণ ওদের যে এগেইনস্টে যে আর কি মানে আর কি যেটা হয় পার্টিগত দিক থেকে তো সেগুলো ওরা হাইড করে দেয় কারণ সেটা আপনার বাস্তবতায় আপনি শুনতে পাবেন না সেটা ধামাচাপা পড়ে যায় তা এটা সমাজের একটি সমাজকে জানানো উচিত যে কী জিনিসটা হয়েছে বাস্তবে তো বাস্তবে এরকম অনেক কিছুই প্রভাবিত করে মানে আপনি মিডিয়ার খবরে এক দেখায় আর বাস্তবতা অনেক আলাদা